হ্যালো হ্যাঁ উবের অটো তো হ্যাঁ দাদা আমি সাঁইথিয়া থেকে বলছি হ্যাঁ সাঁইথিয়ার বাজারে দু নম্বর বাজারের থেকে আমি চুমকি রুদ্র বলছি হ্যাঁ আমার একটা যাওয়ার জায়গা ছিল মানে বোলপুর হসপিটাল সাঁইথিয়া থেকে বোলপুর হসপিটাল আমার এক আত্মীয় ওই হসপিটালে অ্যাডমিট আছে তো আমাকে দেখতে যেতে হবে ওনাকে তো একটু ইমারজেন্সি আছে মানে যতটা সম্ভব তাড়াতাড়ি আমাকে সেখানে পৌঁছতে হবে তো দাদা আপনি আসতে পারবেন কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওইখানেই হ্যাঁ আপনি কতটা তাড়াতাড়ি আসতে পারবেন দাদা ঠিক আছে মানে যতটা সম্ভব তাড়াতাড়ি এলে একটু ভালো হয় হ্যাঁ আচ্ছা আপনার মানে রেটটা কত মানে ভাড়া কত লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার মানে ইমারজেন্সি আছে তো তো ভাড়া নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আমি ভাড়া দিয়ে দেব তো আপনি আসুন আর আমাকে যতটা সম্ভব তাড়াতাড়ি আমাকে বোলপুর হসপিটালে একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা খুবই উপকৃত হই যদি আপনি তাড়াতাড়ি একটু আমাকে সেখানে পৌঁছে দেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আপনি আসুন ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে